আমাদের বাড়িতে পাখি আসে লুকিয়ে লুকিয়ে পাখিও দেখি আমরা বা যেই আসে পাখিটা আসে লুকিয়ে দেখি আবার যেই পাখিটা আমাদের দেখতে পাই উড়ে পালায় আবার আমি পাখিটার আমি খুব এমনি আমি পাখি ভক্ত খুব পাখি পাখিদের খুব ভালোবাসি পাখি দেখলেই বেশ আমার মনের ভিতরে একটা আনন্দ উৎসব হয় যে পাখিটা নিয়ে ছবি তুলি বা ওদের সাথে একটু খেলা করি মজা করি ছোলা ছড়িয়ে দিই খাবার ভাত এগুলো ছড়িয়ে দিয়ে আমি পিছন থেকে আড়াল থেকে দেখি যে ওরা খাচ্ছে কি না ওদের ছবি তুলে নিই বা আমি চিড়িয়াখানায় গিয়েছিলাম একবার সেখানে গিয়ে অনেক ধরনের পাখি ছিল খুব ভালো লাগছিল দেখতে পাখিগুলো নিয়ে আমরা ছবি ভিডিও করে নিয়ে এসেছি বা ছবি তুলেছি পাখিদের সাথে ছোলা ছে ছোলা চিড়িয়াখানায় যে জালের ভিতরে পাখিগুলো থাকে অনেক অনেক ধরনের পাখি খুব ভালো লেগেছিল পাখিগুলো দেখতে পাখিগুলো খুব সুন্দর ময়না কাকাতুয়া বাজ পাখি উট পাখি অনেক অনেক ধরনের খুব সুন্দর সুন্দর কালারের পাখি ছিল বেশ ভালো লাগছিল পাখিগুলোর সাথে মজা করছিলাম জালগুলোয় আমরা ঘা দিচ্ছিলাম পাখি উড়ে চলে যাচ্ছে আবার যেই ঘা না দিচ্ছি আমরা দাঁড়িয়ে দেখছি পাখিগুলো আবার খেলছে খেলা করছে আমরা ভিডিও করছি বা আমাদের সঙ্গে স্ক্রিনশট মেরে ছবিগুলো তুলছি দেখছি আমরা দাঁড়িয়ে আছি আমার বন্ধুরা আছে তারাও আমাদের পাখির সামনে নিয়ে ছবি তুলছে খুব উপো উপভোগ উপভোগ করেছিলাম এবং পাখিগুলো অনেক অনেক ধরনের কালার পাখি ছিল আমাদের একটা বড় বাগান ছিল সেই বাগানেও গিয়ে যখন পাখিরা আসে পাখিদের আমরা দিই দিয়ে একটু তাড়িয়ে দিলে আবার ওরা সঙ্গে সঙ্গে ঝাঁক ঝাঁক পাখি চলে আসে আবার আমরা চুপচাপ লুকিয়ে বসে থাকি ঝোপের আড়ালে পাখিগুলো আসবে বেশ কিচিরমিচির করবে খেলা করবে পাখিদের সঙ্গেও আমরা মাঝে মাঝে তেড়েও যেতাম আমাদের কিছু পোষা পাখিও ছিল এক দুটো পাখি ছিল তাদের নিয়েও আমরা খেলতে যে যেতাম যেমন টিয়া পাখি ওদের নিয়ে আমাদের কাঁধে বসে কাঁধেতে রেখে দিতাম রেখে দিয়ে ওরাও ঘুরত আমরা ঘুরতাম ওরা আমাদের পিঠে পিঠে আমরা যেখানে যাব আমাদের কাঁধে বসে যেত আমাদের সঙ্গে প্রায় এক দুটো কথাও বলত পাখিটা খুব সুন্দর খাবারও দিতাম নিজে হাতে খেত আমরা নিজেরা আমাদের পাখির বাক্স ছিল সে তার ভিতরে রেখে দিতাম জল দিতাম পিঞ্জারা ছিল পিঞ্জারায়ও মাঝে মাঝে রাখতাম বেশ আমাদের সঙ্গে এক আধটা কথাও বলত পাখিটা খুব ভালো ছিল পাখি এমনি আমার পাখি খুব ভক্ত পাখিটাকে আমি খুব ভালোবাসি প্রত্যেক পাখিটাকে ভালোবাসি যে পাখি দেখি তাদের নিয়ে আমি আদর করতে শুরু করি